ইতিহাস তার তো কোনো পরিবর্তন হয়নি কিন্তু পরিবর্তন কিছু হলেও আমাদের চোখে দেখা গেছে তার কারণ আগে মানুষ দেশের জন্য প্রাণ দিত কিন্তু এখনও মানুষ দেশের জন্য প্রাণ দেয় ঠিকই কিন্তু সেটা এখন টাকাপয়সা এবং স্বার্থের জন্য হয়ে গেছে আগে মানুষ দেশের জন্য নিজের ঘর বাড়ি নিজের স্বামী সন্তান নিজের সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র দেশের জন্য প্রাণ দিয়ে গেছে কিন্তু এখন সেই জিনিসটা মানুষ শুধু স্বার্থের জন্য মানুষ শুধু টাকা রোজগার করবার জন্য এবং সমস্ত কিছু ভোগ করবার জন্য এখন মানুষ এই জিনিসগুলো করে চলেছে